আমি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে হাসপাতাল পরিচালনার অন্তর্দৃষ্টি প্রদান করতে পারি হাসপাতাল পরিচালনার কার্যকরিতা বিভিন্ন কারণের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে যার মধ্যে রয়েছে নির্দিষ্ট প্রতিষ্ঠান এর আকার এবং এটি যে অঞ্চলের পরিষেবা দেয় আদর্শভাবে রোগীদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ভর্তি এবং চিকিৎসা প্রক্রিয়াটি ভালো করা উচিত এর মধ্যে রয়েছে দক্ষ রেজিস্ট্রেশন পদ্ধতি চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট যোগাযোগ এবং রোগীর অবস্থার উপর সময় মতো আপডেট পর্যাপ্ত কর্মীদের প্রাপ্যতা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রোগীদের গাইড করার জন্য ঠিকানার প্রশ্নগুলি এবং সহায়তা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মীদের আচরণ রোগীর অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দিক সহানুভূতিশীল শ্রদ্ধাশীল এবং জ্ঞানী স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি ইতিবাচক পরিষেবা উল্লেখযোগ্যভাবে এর জন্য অবদান রাখে চিকিৎসার সর্বোচ্চ মানের যত্ন নিশ্চিত করা প্রতিষ্ঠানের মান এবং প্রোটোকল মেনে চলা এগুলো প্রয়োজন পরামর্শ এবং পদ্ধতির জন্য অপেক্ষার সময় হল রোগী সন্তুষ্ট কী সন্তুষ্টর দিকে প্রভাবিত করে একটি গুরুত্বপূর্ণ কারণ সুপরিচালিত সময়সূচি কার্যকর এবং অপেক্ষার সময় ন্যূনতম সহ হাসপাতালগুলি আরও ইতিবাচক রোগীর অভিজ্ঞতার অবদান রাখে ক্রমাগত মূল্যায়ন প্রতিক্রিয়া এবং অপরেশনাল দক্ষতা উন্নত করার প্রতিশ্রুতি হল কার্যকর হাসপাতাল পরিচালনার অপরিহার্য উপাদান এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে রোগীরা প্রদত্ত স্বাস্থ্যসেবা এবং পরিষেবাগুলোতে ভালো যত্নশীল এবং আত্মবিশ্বাসী বোধ করে